হ্যাঁ বলুন

আচ্ছা হবে আচ্ছা আচ্ছা আপনার ভোদাফোনের সিমটা কি আপনি ব্যবহার করছেন এখন রিচার্জ করা আছে আচ্ছা আচ্ছা কতো টাকা রিচার্জ করা আছে আচ্ছা আচ্ছা তাহলে রিচার্জ থাকতে থাকতে আপনার ভোদাফোন সিমটাকে জিওতে পোর্ট করে চলে যেতে হবে মানে নম্বরটা এক থাকবে শুধু নেটওয়ার্কটা চেঞ্জ হয়ে যাবে

হ্যাঁ আপনি আপনার রিচার্জ শেষ হওয়ার আগে আপনার আধার কার্ড নিয়ে আমার দোকানে চলে আসবেন আসলে আমি পোর্ট করে দেবো আর পোর্ট করার সময় আমি আপনার ফোনে দুশো নিরানব্বই টাকা রিচার্জও করে দেবো আপনার নাম্বা কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা হবে না যার নামেই থাক আপনি যখন আসবেন আপনার সিম কার্ড ফোন আর আধার কার্ড নিয়ে আমার দোকানে আসবেন আমি করে দেবো আর দুশো নিরানব্বই টাকা আমি রিচার্জও করে দেবো সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে পোর্ট হয়ে যাবে নেটওয়ার্কটা এক থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে ঠিক আছে